হ্যাঁ আমরা মিডিয়ার থেকে অনেক সুযোগ সুবিধা পেয়েছি মিডিয়া আমাদের অনেক দিকে লক্ষ্য রেখেছে অনেক কিছু আমাদের করেছে বা দিয়েছে হ্যাঁ আমাদের বাড়িতে বাড়ি বাড়ি প্রত্যেকের বাড়িতে কল দিয়েছে আমাদের কোনো জলের সমস্যা হয় না বা গ্রামে যেগুলো টিউবওয়েল খাওয়ার জলের খুব সমস্যা ছিলো এখন আমাদের প্রত্যেক পাড়ায় পাড়ায় একটা করে টিউবওয়েল দিয়েছে বা সব কিছু থেকে আমরা এখন অনেক সুস্থভাবে সং বাস করি কোনোদিকে আমাদের এখন কোনো অসুবিধা হয় না আগে আমরা অনেক কষ্টের মধ্যে ছিলাম অনেক কাদা ঘেঁটে স্কুলে যেতাম বা দূরে দূর দূরান্ত থেকে আমাদের জলও আনতে হতো দেশে তখন একটা দুটো হয়তো কল ছিলো সেইগুলো খারাপ হয়ে গেলে আমাদের আশেপাশে দূরেও কলে জল আনতে হতো সেইগুলো আমরা মিডিয়ার সাহায্যে আমরা অনেক কিছু সুযোগ সুবিধা পেয়েছি আমাদের এখন বাড়ি বাড়ি কল হয়ে গেছে পাড়ায় পাড়ায় কল হয়ে গেছে বাড়িতে ইলেকট্রিক হয়ে গেছে প্রত্যেক গ্রামে এখন ইলেকট্রিক হয়ে গেছে রাস্তাঘাট ভালো হয়ে গেছে সব দিক থেকে আমরা মিডিয়ার এতে থেকে আমরা সুযোগ সুবিধা অনেক ভালো পেয়েছি আমরা এখন অনেক সুখে থাকি ভালো থাকি আমাদের এখন কোনো অসুবিধের মধ্যে আমরা থাকি না আমরা খুব ভালো আছি সব দিক থেকে আমাদের এখন সুযোগ সুবিধা মিডিয়া আমাদের ভালো করে দিয়েছে আর আমরা আগের থেকে এখন অনেক উন্নত আছি অনেক ভালো আছি সব দিক থেকে আমরা এখন সুযোগ সুবিধা পেয়েছি মিডিয়া আমাদের সব দিক থেকে লক্ষ্য রেখেছে বা আমাদের সব দিক থেকে ভালো রেখেছে